হ্যাঁ মা তারা হোলসেলারের সাথে কথা বলছেন বলুন আচ্ছা বলুন হ্যাঁ নামগুলো বলুন আপনি লিখে নিচ্ছি প্যারাসিটামল পাঁচশো গ্রাম দশ পাতা প্যারাসিটামল সাড়ে ছশো গ্রাম দশ পাতা আচ্ছা তারপর বলুন এজিথ্রমাইসিন বারো পাতা আচ্ছা বলুন লেবটেল ফোর্টি পনেরো পাতা আচ্ছা তারপর বলুন

টেলোয়েল টোয়েন্টি টেলোয়েল টোয়েন্টি আচ্ছা হ্যাঁ এটা কত পাতা আচ্ছা এটা কুড়ি পাতা আচ্ছা তারপর বলুন টেলিস্টে টোয়েন্টি পনেরো পাতা টেলিস্টে টোয়েন্টি পনেরো পাতা তারপর বলুন টেলভাস টোয়েন্টি কুড়ি পাতা তারপর বলুন এক্সোডাস ফোর্টি কত পাতা এটা কুড়ি পাতা আচ্ছা তারপর বলুন কোরনেট প্লাস ওডি কটা এটা কত পাতা কুড়ি পাতা আচ্ছা কুড়ি পাতা ঠিক এটা ডেলিভার এটা হ্যাঁ আচ্ছা এই আমি বলে দিচ্ছি দেখুন একটু আপনি যদি নোট করবেন নোট ডাউন করবেন তো করে নিতে পারেন প্যারাসিটামল পাঁচশো গ্রাম যেটা এটা আপনার সাত টাকা পার পাতা পড়বে দশ পারসেন্ট ছাড় পাবেন ঠিক আছে আর প্যারাসিটামল সাড়ে ছশো যেটা এটা আশি টাকা পাত পার পাতা ঠিক আছে এটা আপনি পনেরো পারসেন্ট ছাড় পাবেন প্রথম পাঁচশো গ্রামটা টেন পারসেন্ট পনেরো পনেরো পারসেন্ট দিতে পারবো না দাদা আপনি আপনার জন্য এটা টুয়ে বারো বারো পারসেন্ট করে দেবো আচ্ছা আর এটা বারো করে দিচ্ছি এটা বারো পারসেন্ট ছাড় দিয়ে দিচ্ছি সাড়ে ছশোরটা দেখুন এটা এটা পনেরো পারসেন্টের নীচে আমি পারবো না ষোলো ওটা আপনাকে বারো করে দিয়েছি এটা ষোলো করবেন আচ্ছা ঠিক আছে ষোলোই করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা ষোলোই করে দিলাম আচ্ছা এজিথ্রমাইসিন যেটা আছে আপনার এটা একশো বারো টাকা পার পাতা পড়বে ঠিক আছে তো এটা আপনি ঐ আঠেরো পারসেন্টের মতো ছা ছাড় পাবেন আচ্ছা এটাও টোয়েন্টি খুঁজছেন সবেতেই দাম দর করলে হবে আচ্ছা ঠিক আছে এটা টোয়েন্টি পারসেন্টই করে দিলাম আচ্ছা লেবডাল যেটা আছে লেবডাল ফোর্টি এটা আপনার দুশো তেরো টাকা পার পাতা পড়বে এটার কিন্তু বারো পারসেন্ট আপনি ছাড় পাবেন

এটা পনেরো নেবেন আচ্ছা পনেরো আমি কিন্তু আপনি যা বলছেন আমি ঠিক আছে দিচ্ছি ছাড় দিচ্ছি কিন্তু ডেলিভারি চার্জটা লেগে যাবে কিন্তু আচ্ছা ঠিক আছে টেলোয়েল টোয়েন্টি আপনার আশি টাকা পার পাতা দাম আছে এটা আট পারসেন্ট ছাড় পাবেন এটা আপনি আপনি দশ পারসেন্ট বলবেন হ্যাঁ দশ পারসেন্টেই করে দিচ্ছি দেন হ্যাঁ দশ পারসেন্টই করে দিলাম টেলভাস টোয়েন্টি আপনার এটা পার পাতা পড়বে একশো চোদ্দো টাকা এটা আপনি টোয়েন্টি পারসেন্ট ছাড় পাবেন হ্যাঁ এর থেকে এটা চাইবেন না বেশি এটা আর পারবো না আমি না দা এটা এটা আপনি টোয়েন্টির থেকে আমি এক এক পারসেন্টও ছাড়তে পারবো না এক্সোডাস ফোর্টি আপনার এটা আছে দুশো তেইশ টাকা পার পাতা আপনি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় পাবেন এটাতে আর করনেট প্লাস এটা আপনার পাঁচশো টাকা পার পাতা পড়বে এটা তিরিশ পারসেন্ট ছাড় পাচ্ছেন এটা বহুত হাই অ্যামাউন্টের আপনি একটা ছাড় পাবেন ঠিক আছে আচ্ছা এই দুটো থার্টি পারসেন্ট না গড় করে থার্টি না গড় করে আপনাকে আঠাশ পারসেন্ট ছাড় দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে এটা ডেলিভারি কোথায় দিবো অ্যাড্রেসটা একটু বলে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাশীপুর থানা আচ্ছা যেটা তালাজুড়ি তালাজুড়ি যাচ্ছে ওদি ওদিকে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে পেয়ে যাবেন এরকম সময়